আমাদের বর্তমান ভারতে অনেক মানুষ বসবাস করে তাদের মধ্যে উন্নত পরিবহন ব্যবস্থা থাকা জরুরি কারণ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত কম সময়ে যাওয়ার ফলে তাদের সময়ের সাশ্রয় ঘটে তার ফলে মানুষের সাথে সাথে জিনিসপত্র কারবারের জিনিসপত্র আমদানি রপ্তানি এক স্থান থেকে অন্য স্থানে রেলপথের মাধ্যমে যাওয়া হয় কিন্তু কিছু স্থানীয় পরিবহন যেমন পুরুলিয়া জেলার পরিবহন ব্যবস্থা যেমন পুরুলিয়া জেলায় যারা বসবাস করে তাদের বসবাসকারীদের মানুষের দৈনন্দিন যে পরিবহন ব্যবস্থা তারা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে যাতায়াত করে তাদের চার চাকা গাড়ি কিংবা দু চাকা মোটর সাইকেলের মাধ্যমে খুব কম কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং যাতায়াতের মাধ্যম যোগাযোগের মাধ্যম হিসাবে এরা পরিচিতি লাভ করে এই এ ছাড়া মানুষের সামগ্রিক বিকাশও লাভ করে জীবনে প্রভাব ফেলে অভিজ্ঞতা ও গতিশীলতায় অবদান রাখে পরিবহনের বিকল্প দৈনন্দিন জীবন অভিজ্ঞতা গতিশীলতায় উন্নতিসাধন করে বলে আমাদের এই পুরুলিয়া জেলার শিক্ষা ও পুরুলিয়া জেলায় পরিবহন ব্যবস্থা উন্নতি লাভ করে পুরুলিয়া জেলার পরিবহন ব্যবস্থায় যেমন যেমন সব রাস্তায় একটি করে ট্রাফিক পুলিশ থাকে কোনো দুর্ঘটনা এড়াবার জন্য কোনো ট্রাফিক পুলিশ দেওয়া হয় তাহলে মানুষ খুব সহজেই দুর্ঘটনা এড়িয়ে তার নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারে পরিবহন ব্যবস্থার বিকল্প দৈনন্দিন জীবন থাকার জন্য পুরুলিয়া জেলার পরিবহন ব্যবস্থা আজ আজ থেকে অনেক উন্নততর হচ্ছে বলে আমার মনে হয়